পশ্চিম মেদিনীপুর জেলার একটি নিজস্ব সংবাদপত্র আছে যার নাম সব্যসাচী পেপার এই সংবাদপত্র থেকে আমরা নানান ধরনের তথ্য পেয়ে থাকি যেমন এখনকার পশ্চিম মেদিনীপুর জেলায় কী কী ঘটনা ঘটছে যেগুলো আমাদের অজানা থাকে সেই সম্বন্ধে জানা থাকে এই পেপার থেকে আমরা জানতে পারি এবং এই পেপার থেকে আমরা স্ পশ্চিম মেদিনীপুর জেলার যে ঘটনা সেই ঘটনা দৈনন্দিন যে ঘটনাগুলো সেগুলো জানতে পারি এটা একটা মা মাধ্যম যার জন্য আমরা কাছাকাছি এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে হয়তো আমাদের জানা নেই সেটা আমরা জানতে পারি এছাড়াও যেটা আমরা দেখতে পাই যে এখান থেকে নানান ধরনের তথ্য কিছু কিছু চাকরির প পরীক্ষার কিছু তথ্য আমরা পেয়ে থাকি এটা আমাদের খুবই কাজে দেয় এবং সাহায্য করে যে যাতে আমরা এখনকার যেসব সামনাসামনি কিছু ঘটনা আমরা কখনোই বুঝতে পারি না সেটা জানতে পারি না কিন্তু এই পেপারের মাধ্যমে আমাদের কাছে দৈনন্দিন ঘটনা উঠে আসে যেটা আমরা এখন ব্যবহার করে থাকি প্রায়ই আর এটাতে আমাদের খুব উপকৃত হয় যে স্থানীয় যে ঘটনাগুলো প্রায় ঘটে থাকে সেগুলো জানতে পারি এছাড়াও স্থানীয় খবর স্থানীয় সংবাদপত্র সংস্থা ইত্যাদির মাধ্যমে আমরা জেনে থাকি